আমাদের গ্রামে সাধারণত চাষের যে সমস্ত ব্যবসা বাণিজ্য হয় সেইগুলোই হয় যেমন ধানের সময়ে হয় ধানের ব্যবসা আলু ওঠার সময় হয় আলুর ব্যবসা এছাড়া তিলের ব্যবসা হয় যেটা তিলের মরশুমে হয়ে থাকে এই গ্রীষ্মকালের সময়ে হয় কিন্তু দিনের দিনে যে অবস্থা দাঁড়াচ্ছে চাষিরা আস্তে আস্তে সবজি বিভিন্ন ধরনের সবজি এবং বিভিন্ন ধরনের সুগন্ধি মশলা এবং যে সমস্ত আমাদের রান্নার জন্য যে সমস্ত সামগ্রী প্রয়োজন হয় সেগুলোর দিকেও আস্তে আস্তে ঝুঁকে যাচ্ছে কারণ ফসলের দাম না থাকার জন্য কিছুর কিছু লোক কী করছে অর্ধেকটা জমিতে তারা আদা লাগাচ্ছে রসুন লাগাচ্ছে এছাড়াও বিভিন্ন লোক দেখছি এখন বাজরা বা এই ধরনের ভুট্টা এই সমস্ত জিনিসের চাষ করছে কিছু কিছু লোক বাদামও চাষ করছে যার ফলে ব্যবসা বাণিজ্যের সুযোগ অনেক বেড়ে গেছে সেই সমস্ত জিনিস চাষিরা তুলে ছোটোখাটো বেবশিক যারা আমাদের আমাদের গ্রামের মধ্যেই থাকেন তাদেরকে দেন তারা সেই সমস্ত জিনিসপত্রগুলো বাইরে যেয়ে বিক্রি করেন কিন্তু সমস্যা একটা জায়গায় চাষি যে দামে জিনিস বিক্রি করে ব্যবসায়িকরা যে দামে কেনেন ব্যবসায়িক তার থেকে ডবল দামে তারা বিক্রি করেন যার ফলে চাষি লাভ লভ্যাংশ না পেয়ে ব্যবসায়িকরাই লভ্যাংশটা বেশিরভাগ পেয়ে যান তার ফলে চাষিরা ক্ষতিগ্রস্থ হচ্ছে এবং ব্যবসায়িকরা লাভবান হচ্ছে